হ্যাঁ আমি বহু গায়ককেই লাইভ শুনেছি তার মধ্যে কুমার শানু বোল মানে বলতে গেলে আমার খুব পছন্দের একজন ওনার গান শুনতে আমার খুব ভালো লাগে এবং উনি হিন্দি বাংলা দুই ভাষাতেই গান করেছেন তবে সব থেকে বেশি যেটা ভালো লাগে আমার আঞ্চলিক ভাষায় বাংলার আমার অভিজ্ঞতা বলতে আমি অনেকবার তার অনুষ্ঠান দেখেছি প্রত্যেকবারই ভীষণ ভালো লেগেছে তার গানের আমি খুব বড়ো ভক্ত এবং এখনো যদি আমাকে বলা হয় যে আমি আরও লাইভ কার শুনতে চাই আমি কুমার শানুর গানই শুনতে চাই তিনি অসম্ভব ভালো একজন গায়ক এবং তার অনুষ্ঠান আমি খুব মানে খুব মনোযোগ সহকারে দেখি এবং সেটিকে আমি খুব এঞ্জয়ও করি তার অনুষ্ঠান লাইভ বহুবার তার গান শুনেছি তার প্রত্যেকটি গান আমার খুব ভালো লাগে এবং তাকে ছাড়াও আমি পবনদীপ অরুনিতা এছাড়া মনোময় লোপামুদ্রা বিভিন্নজনের অনুষ্ঠান বিভিন্ন গায়ক গায়িকার অনুষ্ঠান দেখেছি কিন্তু সবার মধ্যে সবারই গান কম বেশি ভালো প্রত্যেককেই পছন্দ করি কিন্তু তার মধ্যেও যদি বলতে হয় কুমার শানু আমার সব থেকে বেশি পছন্দের এবং সব থেকে বেশি ভালো লাগার তার প্রত্যেকটি গান হিন্দি কী বাংলা কী প্রত্যেকটি গানই খুব ভালো লাগে বিশেষভাবে ভালো লাগে বাংলা গানগুলি হিন্দিও ভালো লাগে কিন্তু এখনো অবধি আমি যদি মানে সুযোগ পাই তাকে বারংবার লাইভে আমি আবারও শুনতে চাই